হ্যাঁ সরোজবাবু বলছি আমাদের তো ব্যাঙ্কের এখন ছুটি তো উইকেন্ডে চলুন ঘুরে আসা যাক কলকাতা থেকে হ্যাঁ শনিবার দিন যাব শিরোমণি ট্রেনটাতে হ্যাঁ আমি সিরজাম থেকে চাপব আমার তো এখানে চারটা পঞ্চাশে টাইম হ্যাঁ বলছি আপনাকে একটা হ্যাঁ হ্যাঁ ওটাই বলতে চাইছিলাম হ্যাঁ আপনি আমার টিকিটটা কেটে নেবেন ওখানে আপনাকে তখন আমি গিয়ে টাকাটা দিয়ে দেবো না না পরিবারের সাথে না আমি একাই যাব বলছি খাবার দাবার কি করবেন হ্যাঁ তাহলে আপনি বাড়ি থেকে কিছু পরোটা বানিয়ে নেবেন আমি তখন সবজিটা বাড়িতে বানিয়ে নেব না আমি একজন আমার বন্ধু ওখানে থাকে তো আমি ওকে হোটেল বুক করতে বলে দিয়েছি আমরা হাওড়া স্টেশনে নেবে যাব তারপর ও আমাদেরকে ওখানে রিসিভ করতে মানে নিতে আসবে ওখান থেকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হাওড়া থেকে হাওড়া থেকে তো তখন আমরা খড়গপুর পর্যন্ত চলে আসব খড়গপুর থেকে আবার লোকাল ধরে আমরা আদ্রা তখন চলে আসব হ্যাঁ শনিবার দিন তখন দেখা হচ্ছে একটু এক কাজ করবেন মানে সাথে একটা চাদর অবশ্যই নেবেন কারণ ট্রেনে শুয়ে শুয়ে গেলে একটু সুবিধা হয় ক্লান্তিটা দূর হয় ট্রেনের জার্নি তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সে তো ঠিক কথাই ঠিক আছে দাদা আপনি তাহলে ফোন করবেন রেডি হয়ে আপনার আদ্রায় যখন ট্রেন ছাড়বে আমাকে ফোন করবেন হ্যাঁ হ্যাঁ রাখছি দাদা ভালো থাকবেন হ্যাঁ